পশ্চিমবঙ্গ ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলির দ্বারা দেওয়া প্রধান ব্যাঙ্কিং বা বীমা পণ্য পরিষেবাগুলি হল ঋণ আমানত ক্রেডিট কার্ড বীমা এ সকলগুলি ব্যবহার করার ফলে আমরা ব্যাঙ্কের থেকে অনেক সময় সাহায্য পেতে পারি হয়তো আমাদের কাছে সঞ্চয়ী টাকা খুব কম আছে আমরা কিছু বেশি কিছু ব্যবসার মধ্যে টাকা লাগাতে চাই সেই জন্য আমরা সহজেই পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক থেকে লোনের অ্যাপ্লাই করতে পারি যেখান থেকে লোন নিয়ে থাকি এবং ধার হয়ে যায় এবং তাছাড়াও আমাদের ক্রেডিট কার্ডের ব্যবস্থাও যেমন আমরা ক্রেডিট কার্ডের দ্বারা নানান ধরনের জিনিস নিতে পারি এছাড়াও আছে আমাদের বিভিন্ন ধরনের বীমা বা ইন্সুরেন্স আমরা সকলেই করে থাকি জীবন বীমা জীবন বীমা বা লাইফ ইন্সুরেন্স এটি আমাদের এক সঠিক জীবনের পর আমরা সেই ইন্সুরেন্সটা পেয়ে থাকি এছাড়াও আমাদের লোনের মধ্য দিয়ে আমরা বিভিন্ন নিজস্ব লোন পেতে পারি বা কোন হোম লোন পেতে পারি বা গোল্ড লোন পেতে পারি এছাড়াও আমরা ব্যবসার জন্য কোন লোন পেতে পারি তাছাড়াও আমাদের যে পশ্চিমবঙ্গের যারা ছাত্রছাত্রীরা আছে তাদের বাড়ির শোচনীয় অবস্থায় চলাকালীন তারা নিজেদের জন্য স্টাডি লোনও নিতে পারে তাদের অগ্রশিক্ষার জন্য বা উচ্চশিক্ষার জন্য